আমি যেখানে বাস করি সেটা সাধারণত একটি নদীমাতৃক এলাকা এবং কিছুটা দূরে একটি সমুদ্র অবস্থিত সেই নদী এবং সমুদ্রে মাছ ধরে সাধারণ মানুষের মধ্যে অনেকে জীবিকা নির্বাহ করে তো মাছ ধরার জন্য বিশেষ বিশেষ কিছু সমস্যা দেখা দেয় সেগুলি হল মাছ ধরতে গিয়ে যখন জেলেরা মাছ ধরে তখন তারা বড় ছোট এগুলো বাছবিচার না করে ছোট বড় সব মাছই ধরে নেয় এক্ষেত্রে মাছের পরবর্তীতে মাছ উৎপাদনে সমস্যা দেখা দেয় ছোট মাছগুলো ধরে ফেলার ফলে পরবর্তীতে মাছের সঙ্কট দেখা দেয় এছাড়া বিভিন্ন ডিম যে সমস্ত মাছের মধ্যে থাকে সেইগুলো ধরে ফেলার ফলে মাছের ঘাটতি পরবর্তীকালে দেখা দিতে পারে সাম্প্রতিককালে বিভিন্ন জল দূষণের কারণে নানা আমাদের পরিবেশের পরিবর্তন দেখা যাচ্ছে জল দূষণের ফলে বিভিন্ন জলজ প্রজাতির প্রাণী তারা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে জল দূষিত হওয়ার ফলে জলে বাস করা যে সমস্ত প্রাণী তারা তো নানা সমস্যার মধ্যে পড়ছে তা বাদে সেই সমস্ত দূষিত প্রাণী বা মাছ খেয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা রোগ জীবাণু বাসা বাঁধছে এই জন্য জল দূষণের পরিবর্তনের জন্য আমাদের সচেতন হতে হবে এছাড়া যে সমস্ত জেলে মাছ ধরতে যায় সমুদ্রে তারাও যাতে সচেতন হয়ে বড় ফাঁসের জাল ব্যবহার করে যেন ছোট মাছ তার মধ্যে দিয়ে বেরিয়ে যায় এবং বড় মাছগুলো ধরা পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে এছাড়া মাছের ডিম ছাড়ার বা প্রজননের যে সময়টা আছে সেই সময়টা যাতে আমরা মাছ ধরা থেকে বিরত থাকি মাছ কাঁকড়া এগুলো ধরা থেকে বিরত থাকি তার জন্য আমাদের সচেতন হতে হবে এবং প্রশাসন যাতে সঠিক কড়া পদক্ষেপ নেয় তার জন্য আমাদের ভাবতে হবে